হ্যাঁ আপনি স্বপ্না এজেন্সি থেকে বলছেন হ্যাঁ আমি আপনাদের ওখান থেকে একটা গাড়ি রিজার্ভ করেছিলাম তো গাড়ির ড্রাইভার আমার কাছ থেকে বেশি ভাড়া চাইছে আমি তো অনলাইনে আপনাদের ওখানে পেমেন্ট করে দিয়েছিলাম তো এখন এ রকম গাড়ির ড্রাইভার আমার কাছে বেশি ভাড়া চাইছে কেন আপনার তো আগে বলেননি যে এ রকম গাড়ির ড্রাইভারকে আলাদা ভাবে টাকা দিতে হবে না এটা আপনারা তো জানাননি আমাকে যখন আমি এটাকে গাড়িটাকে রিজার্ভ করেছিলাম তখন আপনারা তো বলেছিলেন যে কোনো টাকা পয়সা দিতে হবে না আপনারা এই এখানেই যে টাকাটা অনলাইনে পেমেন্ট করছেন এটাই হ্যাঁ রিসিভড কপি আমার কাছে আছে তাহলে বলুন আমি তাহলে এ নিয়ে লোকাল থানায় কমপ্লেন করি

না আমি ড্রাইভারকে কোনো পয়সা দিতে পারব না

তাহলে আপনি যদি বলেন তাহলে আমি আপনাদের এই স্বপ্না এজেন্সির নামে এবং ড্রাইভারের গাড়ির নম্বর দিয়ে আমি লোকাল থানায় কমপ্লেন করব না ঠিক আছে আপনি তো ভুল বলছেন এটা আপনার তো প্রথম প্রথমেই বলা উচিত ছিল এটা যে আমাদের ড্রাইভারকে আলাদাভাবে চার্জ দিতে হবে বা আলাদাভাবে টাকা দিতে হবে আপনি তো সেই কথা আমাকে বলেননি না আমি কোনো পয়সা দিতে পারব না ড্রাইভারকে আমি কোনো পয়সা দিতে পারব না আমি অনলাইনে যে টাকাটা আপনার কাছে মেরেছি ব্যাস ওটাই দেব আর কোনো পয়সা দিতে পারব না না আমার কাছে রিসিভড কপি আছে আপনি আপনি ওর থেকে ড্রাইভারকে পয়সা দিয়ে দেবেন আলাদা যদি কোনো চার্জ লাগে আপনি ড্রাইভারকে দিয়ে দেবেন না ঠিক আছে সেটা সেটা সেটা আপনাদের ব্যাপার আপনারা প্রথমেই জানানো উচিত ছিল যে আলাদা ভাবে ড্রাইভারকে পয়সা দিতে হবে আপনারা সেটা জানাননি কেন এটা তো আমার কোনো ভুল নয় এ ভুলটা তো আপনারাই করেছেন না আমি ড্রাইভারকে কোনো পয়সা দিতে পারব না ঠিক আছে আর আপনি যদি বেশি কিছু বলেন আমি তাহলে লোকাল থানায় কমপ্লেন করব আপনাদের এই স্বপ্না এজেন্সির নামে

ও আপনি বলছেন কমপ্লেন করতে বারণ করছেন ঠিক আছে কমপ্লেন করব না কিন্তু তাই বলে আমি ড্রাইভারকে কোনো পয়সা দিতে পারব না আলাদা চার্জ ড্রাইভারকে দেব না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাহলে আপনি আমি কিন্তু এই ড্রাইভারকে কোনো পয়সা দিলাম না আর কথা মতো আপনার টাকাটা পেড করে দিয়েছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি কোনো লোকাল থানায় কোনো কমপ্লেন করব না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে